যেহেতু আমি বাড়িতে থাকি তাই যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমি প্রতিদিন সকালে পাখিদের খাবার খেতে দেই তখন আমি দেখি যে অনেক রকমের পাখি খাবার খেতে আসে প্রতিদিনই প্রতিদিনই পাখিদের দেখতে পাই এছাড়াও আমি দেখতে এছাড়াও আমি পাখি দেখতে পাই যারা মাঝে মাঝে আসে তাদের দেখতে খুব সুন্দর হয় তাদের গায়ের রঙ নীল ঠোঁটটা লাল এর চোখ খুব সুন্দর তাদের আকৃতি অনেক ছোটো হয় অন্যান্য পাখিদের তুলনায় এই পাখিদের দেখতে অসাধারণ লাগে আমার আমি প্রতিদিন সকালে এখন খাবার খেতে দেই পাখিদের তাদের তখন তাদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকি